আমি ইস্কুল জীবনে ফুটবল খেলেছি এবং এখনও খেলি ফুটবল আমার প্রিয় খেলা এবং বাঙালি হিসাবে আমি ফুটবল খেলতে গর্ববোধ করি বাঙালির প্রধান খেলাও হচ্ছে ফুটবল এই ফুটবল আমাদের অর্থপূর্ণ খেলা বলতে আমরা একটি বারোজনের টিম নিয়ে এগারোজন গেমটা খেলি এবং এই গেমে গেমটা খেলে যে টিমওয়ার্ক সেই টিমওয়ার্ক যে কতটা সাকসেসফুল সেটা এই গোলের মাধ্যম থেকে পরিস্ফুটিত হয় এবং এই গো গোল পাওয়ার পর যে আমরা যে পরিশ্রমটা করি গেম খেলে ফুটবল খেলে সেই আনন্দটা আমরা উপভোগ করি সবাই মিলে এই বারোজন খেল খেলোয়ারদের মধ্যে একজন যদি একতা ভেঙে দেয় একাগ্রতা ভেঙে দেয় তাহলে খেলাটা ভণ্ডুল হয়ে যায় এবং সে গোল গোল করতে পারেনা সেই টিম তা এই হিসাবে আমার কাছে খুবই অর্থপূর্ণ এবং গুরুত্বপূর্ণ খেলা কারণ এটা একটি সামাজিক এবং আনন্দদায়ক খেলা যেখানে সমাগত সকলের প্রচেষ্টায় একটি গোল পাওয়া যায় এর জন্যে আমি এটা এই খেলাটাকে ভালোবাসি এবং এটা মন দিয়ে খেলি